জল হলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনেই প্রয়োজন এমন একটা জিনিস জল জল আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন জল ছাড়া মানুষ চলতে পারবে না জল আমাদের খাওয়ার খাওয়ার জল যেমন প্রয়োজন তেমন আরও বিভিন্ন কাজ যেমন স্নান করা আমাদের রান্না করা জামা কাপড় পরিষ্কার করা বিভিন্ন কাজেই জল প্রয়োজন আমাদের জলের ব্যবহার করে থাকি আমরা আরও যেমন যেমন আমাদের সবজির যে গাছ বা ফুলের টবে আমরা জল ব্যবহার করি আমাদের বাথরুমে জলের প্রয়োজন জল আমাদের লাগবেই জল ছাড়া মানুষ অচল জলের ব্যবহার আমরা নিত্য প্রয়োজনই করে থাকি পশুদের ক্ষেত্রেও জল পাখি পশু সবার সবার ক্ষেত্রেই জলটা প্রয়োজন জল ছাড়া মানুষ যেমন বাঁচে না তেমন আশেপাশের গাছ পশু পাখি সবারই প্রয়োজন হয়